খুচরো পাইকারি বাজার সম্পর্কে আমরা যা জানি খুচরোতে কিনলে দামটা আমরা একটু বেশি পড়ে যায় আর পাইকারি দামে কিনলে দামটা আমরা একটু কম পড় কম হয়ে যায় আমরা বাজারে গেলে যে খুচরো জিনিসটা কিনি সবজিটা কিনি সে সেইটা অনেক টাকা বেশি পড়ে যায় আর পাইকারি দামে কিনলে সেই জিনিসটা আমাদের একটু কম টাকায় হয়ে যায় এই সম্পর্কে এই বছরগুলিতেই মুদি সবজির দাম বেড়ে যাচ্ছে কারণ জল হলে দাম মুদি কমে যায় আর ভালো রোদ হলে আমাদের দাম মুদির দাম বেড়ে যায় এই কারণে যখন বর্ষা হয় তখন দাম কমে যায় আর যখন রোদ গরম হয় দাম বেড়ে যায় এই কারণে মুদি সবজির দাম কখন বেড়ে যায় তার কোনো ঠিক থাকে না আর আমাদের অনলাইন শপিংয়ে খুবই ভালো জিনিস হচ্ছে আমরা অনলাইনে শপিং করি সেই জিনিসগুলো খুব কম টাকায় আমরা পেতে পারি আর আমরা অনলাইনে অর্ডার করি সেটা আমাদের ঘরেতে দিয়ে যায় আপনাদের যেতে হয় না আর কষ্ট করে কিন্তু আমরা অনলাইনে যে জিনিসটা কিনছি সেটার দাম এত লো প্রাইস যে ভালো ভালো অনেক জিনিস আমরা অর্ডার করে ফেলি এত দাম কম আমরা অনলাইনটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি আর অনলাইনে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আর এর ভা সম্পর্কে ভালো খারাপ জিনিসটি হলো যে আমরা অনলাইনে অর্ডার করি কিন্তু সেটি ভালো কি না খারাপ সেটা চোখে দেখে নিতে পারি না আর এবং যে নিতে পারি না আর আমাদের যে জিনিসগুলো ভালো কি না সেই এক্সপায়ারি ডেট সেগুলো আমরা দেখে নিতে পারি না তাই এটি অনলাইনটা খুব ভালো বা খারাপও হতে পারে